আমার ছেলে একদিন আমাকে বলল যে মা আমি আজকে ফ্রায়েড রাইস খাব তো আমি তখন বাড়িতে থাকা ফ্রায়েড রাইসের যে চালটা হয় বাসমতি চালটা আমি জলে ভিজিয়ে দিলাম তারপর একটা কড়াইতে জল দিলাম বা হাঁড়িতে জল দিয়ে আমি সেটা গরম করলাম গরম করার পর অল্প পরিমাণে সাদা তেল ও গোটা গরম মশলা দিলাম জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি সে জলে ভিজিয়ে দেওয়া বাসমতি চালটা আমি সেই গরম জলের উপর দিয়ে দেব এবং ভাতটা কিছুক্ষণ নেড়ে চেড়ে বা ফুটতে দেওয়ার পর আমি সেই বাসমতি চালের ভাতটা আমি ছেঁকে নেব ঝরঝরে করে ছেঁকে নেব এবং বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি ফ্রায়েড রাইসটা বানাব তার জন্য আমি ক্যাপসিকাম মটরশুঁটি বিনস এগুলো কেটে নিলাম এবং কাজু কিসমিস তো আছেই সেগুলো এক এক করে আমি সাদা তেলে ভাজলাম সাদা তেলে ভাজার পর একসাথে মিক্স করলাম এবং কিছু গরম মশলা গুঁড়ো করে দিলাম এবং কাজু কিশমিশ দিলাম তারপর উপর থেকে একটু ঘি ছিটিয়ে আমার তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইসটা এবং আমি তারপর সবাইকে পরিবেশন করে দিলাম আমার হাতের বাড়িতে বানানো ফ্রায়েড রাইস